আমার জলে সাঁতার কাটতে খুবই ভালো লাগে কারণ আমি আমার অবসর সময়ে সাঁতারের সাঁতার কেটেই কাটাই তাই আমার এই সাঁতার কাটার সময় আমায় আমার ছোটবেলার ইচ্ছা ছিল সমুদ্রে সাঁতার কেটে পেড়িয়ে যাওয়া এই ইচ্ছে পূরণ করতেই আমি সাঁতার কাটা শিখি এবং আমার জলে অনেকক্ষণ ধরে সাঁতার কাটতে ভালো লাগে এবং আমি এই এনার্জি লেভেল মেন্টেন করার জন্যে নানানরকমভাবে যোগ ব্যায়াম করে থাকি এবং আমার যোগ ব্যায়ামের আলাদা প্রশিক্ষক আছে তিনি আমায় শেখান কীভাবে আমার এনার্জিকে এনার্জি লেভেল বৃদ্ধি করা যায় এবং আমি অনেকক্ষণ ধরে আরও স্পিড আরও তাড়াতাড়ি আমার সাঁতার কাটার ক্ষমতা বাড়াতে পারি এভাবে আমি আমার এনার্জি লেভেল মেন্টেন করে থাকি